আমার কাছে পাখির নায়ক বলতে রাজ ধনে রাজ ধনেশ পাখি যেগুলোকে বলে সেগুলোকে আমরা রাজ ধনেশ নামে চিনি এই পাখির ক্ষমতা অসাধারণ তাদের বাচ্চাদের প্রতি তার স্যাক্রিফাইস বিবরণ করার মতো সেই গল্পই বলি তার ওই ক্ষমতাটাকে সামনে রেখেই সে আমার কাছে রোল মডেল বা পাখির নায়ক হয়ে উঠেছে এদের গল্প বলি এরা সারা জীবন একটি ছেলে পাখি ও একটি মেয়ে পাখি সারা জীবন একসাথেই কাটায় তারা যখন সঙ্গম করে সঙ্গমের পরে যখন তাদের ডিম দেওয়ার সময় আসে তারা একটা গাছের ছিদ্র বা ফোঁকর খোঁজে এবং সেখানে গিয়ে তারা ডিম পাড়ে মা পাখি যখন ডিম পাড়ে বাবা পাখি তখন কাদা মাটি নিয়ে সেই ফোঁকরটাকে বা গর্তটাকে পুরোটাই বন্ধ করে দেয় শুধু সামান্য একটুখানি ফাঁকা থাকে যাতে বাবা পাখি ঠোঁট বাড়িয়ে তাকে খাবারটা দিতে পারে এর ফলে কি হয় বাইরের কোনো শত্রুর হাত থেকে তাদের বাচ্চারা সুরক্ষিত থাকে কিন্তু একবার ভাবুন মা পাখির কতটা কষ্ট এই ডিম ফুটে বাচ্চা বড়ো হওয়া পর্যন্ত পুরো তিন মাস সময় লাগে এই তিন মাস পুরোটাই বাবা পাখি মা মা পাখিকে খাবার বাইরে থেকে দেয় মা মা সেই সময়টায় মা পাখি সেই বাবা পাখিটার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকে কতটা বিশ্বাস করে ওরকম একটা গর্ভগৃহের ভিতরে একটা মা পাখি চলে যায় এবং বাবা পাখিটাও কিন্তু সেই বিশ্বাস ভঙ্গ কর না মানুষেরা কি এতটা বিশ্বাস রাখতে পারবে বলে মনে হয় আপনার কিন্তু বাবা ধনেশ পাখি কোনোদিনই সেই বিশ্বাস কিন্তু ভঙ্গ করে না সে বিশ্বাস কিন্তু ভঙ্গ করে না সেই জন্যই এই ধনেশ পাখি কিন্তু আমার কাছে রোল মডেল এবার মায়ের কষ্টটা বলি ওই বাসার ভিতরে তিনটে মাস ওই ওইভাবেই সে বাচ্চা মানুষ করতে থাকে আর এক সময় তার শরীরের সমস্ত ডানা ঝরে পড়ে যায় তারপরে তারপর নতুন যখন ডানা ওঠে বাচ্চাগুলো যখন একটু বড়ো হয় তখন তাদের ঠোঁট দিয়ে শক্ত মাটির আবরণটাকে ভেঙে ফেলে তারপরে সে তিন মাস পরে বাইরের আলো দেখতে পায় ততটাই ত্যাগ করে তারা সন্তানদের জন্য সেই জন্যই এই ধনেশ পাখি আমার কাছে রোল মডেল বা পাখির নায়ক